নতুন বাইক চালানোর ক্ষেত্রে সাধারণত অনেকগুলো জিনিস খেয়াল রাখতে হয় প্রথমত বাইকের বাঁ হাতে থাকে ক্লাচ ডান হাতে থাকে অ্যাক্সেলেরেটার ক্লাচটাকে কখনোই কিন্তু হাতের বাইরে করতে নেই ঠিক আছে সেই জায়গা থেকে সমস্যা কী ক্লাচ ধরা থাকলে গাড়িটা কোনো রকমভাবে এগিয়ে যায় না আর রাস্তায় চলতে গেলে ট্রাফিক থেকে শুরু করে অনেক কিছু নিয়মকানুন মেনে চলতে হয় রাস্তায় অনেকে রাস্তা পারাপার হয় তাদের দেখে চলতে হয় বড়ো বড়ো গাড়ি আসে সেগুলোকে দেখেও চলতে হয় যাতে কোনোরকম আমার দ্বারা সমস্যা না হয় সেগুলোর ক্ষেত্রে সমস্যার সমাধান করতে গেলে পরে কতগুলো নিয়ম আমাদের মেনে চলতে হয় এবং সেটাকে অতিমাত্রায় মানে ফুল পিক আপে খুব জোরে যাওয়ার খুব চিন্তাধারাটাকে মন থেকে সবসময় যেন দূরে রাখতে হয় আমি আমার যে কোনো কাজে যাবো বাইক নিয়ে সেই সময় আমার চিন্তা করতে হবে আমি একটু অল্প সময় আগে বেরোবো যেই সময় ওখানে যে পৌঁছতে লাগে তার থেকে একটু অল্প সময় যে আগে বেরোই আমরা তাহলে কী হবে রাস্তায় আমাকে অতিমাত্রার বা অতি গতিতে যাওয়ার কোনো প্রয়োজন বোধ হয় না সেই সময় গিয়ে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে না আর সব সময় যেন মাথায় রাখতে হয় ক্লাচটা কিন্তু কখনোই বাঁ হাত থেকে ছাড়তে নেই হুম আর তাছাড়া এখন তো নিয়ম মাফিক আমাদের প্রত্যেককেই ট্রাফিক কন্ট্রোল মেনে চলতে হয় সেই জায়গা থেকে হেলমেটটা অবশ্যই মাথায় রাখতে হবে কারণ কোনো কারণে অজানা অজানা কারণে যদি কোনো দুর্ঘটনা অন্য কারোর মাধ্যম দিয়ে ঘটে যায় তাহলে আমার সেফটির জন্য আমার মাথা বাঁচাবার জন্য আমার মাথায় কিন্তু হেলমেটটা অবশ্যই টাকা প্রয়োজন হয় সেই জন্য হেলমেট ছাড়া কখনোই বাইক নিয়ে রাস্তায় কোনোরকম রান করা বা দৌড়ানো বা চাওয়া উচিত নয় এটা আমাদের সব সময় জন্য মাথায় রাখতে হবে